হ্যাঁ অনেক অনেক জায়গায় দেখা যায় যে গোরুর গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে অনেক কিছু গাড়ি আছে পশুদের নিয়ে যেটা বানানো যেমন তাদের পিঠে অনেক বোঝা চাপিয়ে দেয় অনেক না গেলে তাদের পেছনে লাঠি দিয়ে মারে চাবুক দিয়ে মারে এটা তাদের উপরে নির্মম অত্যাচার করা হয় এগুলো করা উচিত নয় যেমন এখন দেখা যাচ্ছে যে পশুরা ভালোভাবে থাকতে পারছে না তাদের একটা নির্দিষ্ট জায়গা নেই যেরকম গোরুরা আছে গোরুরা ধরো কোন কোনও গোয়াল ঘরে আছে সেগুলো জল পড়ছে তার থেকে মানুষের কষ্ট না হলেও তাদের কষ্ট হচ্ছে তাদের দিকে একটু তাকিয়ে দেখা দরকার তাদেরকে একটু ভালোভাবে চালটা সোজা করে দিয়ে তাতে কোনও কিছু চাপা দিয়ে এবং তাদের মশা কামড়ে বিভিন্ন রকমের রোগ দাঁড়িয়ে যাচ্ছে সেগুলি তাদের চিকিৎসা করা দরকার অনেক রকমের ডাক্তার আছেন তাদেরকে দেখানো দরকার এবং তাদের ভালো একটা মশারি খাটিয়ে দিয়ে তাদের প্রতি একটা ভালো ভালোভাবে ভালো একটা জায়গাও তৈরি করে দেওয়া উচিত আমার মতে আমার মতে আমি এটাই বলতে চাই